আজ তেইশ পাঁচ দু হাজার তেইশ তারিখে সকাল দশটায় আমি গ্যালাক্সি থেকে দামোদর ঠিকানাতে এক প্লেট চিকেন বিরিয়ানি আর চারটে ব্রেড অর্ডার করতে চাই আপনাদের এখন অর্ডারে কী কোনো ছাড় আছে